একটি যাত্রীবাহী বাস এখন বিভিন্ন রকম যাত্রীবাহী বাস হয় লোকাল বাস হয় এস বি এস টি সি বাস হয় যেগুলোকে বলা হয় দক্ষিণবঙ্গীয় বাস এছাড়া হয় দোতলা বাস এবং সাধারণ বাস এই বাসগুলির আসন সংখ্যা বিভিন্ন রকম হয় চালকের আসন একটি থাকে সেখানে চালক বসে গাড়ি চালায় এছাড়া লোকাল বাসগুলিতে পঁয়তাল্লিশটি আসন থাকে আর এমনি দোতলা বাসগুলিতে ষাট ষাট করে একশো কুড়িটি আসন থাকে যাত্রীদের জন্য এছাড়াও এমনি একতলা বাসগুলিতে ষাটটি আসন থাকে আর দক্ষিণবঙ্গীয় বাসগুলিতে আশিটি আসন থাকে এখানে লোকাল বাসগুলিতে কোনো ক্যারিয়ারের ব্যবস্থা থাকে না দোতলা ও দক্ষিণবঙ্গীয় বাসগুলিতে আলাদা করে ক্যারিয়ারের ব্যবস্থা থাকে যেখানে মানুষ বড় বড় ব্যাগ ট্রলি ব্যাগ এগুলি রাখতে পারে জানালার আসন যতগুলো সিট হয় তার অর্ধেকের মতন জানালার আসন থাকে যদি ষাটটি সিটের বাস হয় তাহলে চল্লিশ থার্টি সিটের বাস হলে চল্লিশটি সিট এদিক ওদিক করে বসে কুড়িটা সিটে জানালার আসন থাকে বাস বেশিরভাগ ডিজেলেই চলে এছাড়া এখন অনেক রকম গ্যাসীয় বাসও উঠছে যেগুলো গ্যাসের মাধ্যমে চলে আমি বাসের সাহায্যে অনেক জায়গায় ঘুরতে গেছি বাসেতে আমি কলকাতা গেছি দুর্গাপুর গেছি গুসকরা গেছি বোলপুর গেছি বাসে ভ্রমণ করতে মোটামুটি ভালোই লাগে তবে বাসে সময়টা অনেক বেশি লাগে